আমি লাইভ মডেল কোনো দিনও আঁকি না তবে আঁকার চেষ্টা করেছিলাম একবার ক্রিশ্চানো রোনাল্ডোর ছবি তো উনি যেভাবে পোস দিচ্ছিলেন তো সেভাবে আমি আঁকার চেষ্টা করেছিলাম কিন্তু ঠিকঠাকভাবে হয়নি ওনার জামার কালার ওইসবগুলো ঠিকঠাক ছিলো বাট ওনার ফেস কাটটা ঠিকঠাক হয় নি